আমি কেনা বই পড়তে বেশি ভালোবাসি অডিও বুক থেকে বই পড়া আমার খুব একটা পছন্দ নয় যেহেতু এটা দীর্ঘক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হয় এবং আমার আমি মনে করি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা চোখের পক্ষে ক্ষতিকর এটা কোনো মানুষেরই করা উচিত নয় বই যদি পড়তে হয় আপনারা বই কিনুন বই কিনে বই পড়ুন